হ্যালো কে বলছেন আমি আমি বলছি আপনি কি সবজি এই দোকান দিয়ে থাকেন আচ্ছা আমার তো একটা অনুষ্ঠান পড়েছে বিয়ের অনুষ্ঠান তা আপনার কাছে কী কী সবজি আছে আমাকে একটু বলবেন কী রকম দাম ফুলকপি বাঁধাকপি টমেটো আমি সব রকম নেবো কিন্তু আমি তো একটু গরিব মানুষ তো একটু কম সম হলে ভালো হয় যাবে কি আমি পাঁচ দিনের বাজার নেবো আচ্ছা ব্যবসা কেমন চলছে আচ্ছা ফলটা ফলের বাজার টাজার কি আছে আমি এই কাল পরশু যাবো ফলের বাজারটা ফলের বাজার কি ফল কি পাওয়া যাবে আপনার কাছে কী কী ফল আছে